আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার স্থানীয় ও রাজনৈতিক প্রশাসন খুবই সচেতনতাপূর্ণ এবং খুবই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে থাকে প্রশাসনিক নির্বাচন কর্মকর্তা যেমন বিধায়ক এবং বিধায়কের সহায়ক বা পুলিশ ডিএম এই সমস্ত ব্যক্তিরা প্রশাসনিক কর্মকর্তারা নিজেরা খুবই ভালোভাবে এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজকর্ম করে থাকেন এছাড়া সাধারণ মানুষের যখনই কোনো দরকারে বা প্রয়োজন পরে নেতা মন্ত্রীদের তখনই তিনি বিধায়ক শ্রী অরূপ ধাড়ার কাছে পৌঁছে যান এবং আমাদের মাননীয় বিধায়ক শ্রী অরূপ ধাড়া মহাশয় আমাদের তৎক্ষণাৎ সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন এছাড়া পঞ্চায়েত প্রধান বিভিন্ন সাধারণ মানুষের কাজকর্মে লিপ্ত হয়ে থাকে এছাড়া আমাদের ঘাটালের ওয়ার্ড সমস্ত ওয়ার্ডে পঞ্চায়েত ওয়ার্ডে বিধায়কবাবু ওয়ার্ডের কর্মকর্তারা সাধারণ মানুষের পানীয় জলের জন্য ব্যবস্থা করে থাকে এবং বিশুদ্ধ পানীয় জল নিয়মিত সরবরাহ করে থাকে এইজন্য আমরা রাজ্যের এবং সাধারণত পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত রাজনৈতিক কর্মকর্তাদের ধন্যবাদ জানাই এছাড়াও বিধায়ক শ্রী অরুপ ধাড়া মহাশয়ের কাছে নির্দিষ্টভাবে ধন্যবাদ জ্ঞাপন করে থাকছি এছাড়াও আমাদের জেলার মধ্যে আঠাশটি থানা রয়েছে তার মধ্যে চন্দ্রকোনা থানা হলো অন্যতম এই থানার অন্তর্গত ক্রাইম রেট খুবই কম এবং সাধারণ মানুষ এখানে নির্বিঘ্নে থাকা থাকতে পারে এবং এখানে চুরির হওয়ার কোনো সম্ভাবনাই নেই সাধারণত কিছু ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনটা হয়ে থাকে কিন্তু তা নির্বিঘ্নে কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয় না